বলেন না নেই তো অন্য কালার আছে কতো দিনের ভেতরে লাগবে আপনি অর্ডার দিলে আর অ্যাডভান্স দিলে আগের থেকে টাকার আমি কিনে দিতে পারি দু দিনের ভেতর এনে দিতে পারি হ্যাঁ এনে দিতে পারবো আপনার পায়ের সাইজ কতো ও আপনি ভালো আছেন তো অনেক দিন থেকে যেহেতু আপনি আমাদের দোকানে আসেন নি ও আচ্ছা তাহলে এবারে আমার দোকানে আসুন দেখুন নতুন নতুন জিনিস তুলেছি আর হ্যাঁ এনে দিতে পারবো আমার দরকার দু হাজার কেমন টাকা এক হাজার না দু হাজার টাকা দামের ও পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে যাবেন দু দিনের ভিতরে চলে আসবে আপনার ছেলের জুতো লাগবে না হ্যাঁ আসুন নতুন নতুন জুতো আছে আমার কাস্টোমার এসেছে রাখছি ভালো থাকবেন